আমার কাছে থাকা প্রথম পণ্যটির সম্পর্কে আমি কিছু ভালো কথা বলতে চাই আমার কাছে থাকা প্রথম পণ্যটি হলো একটা হেডফোন যেটা আমি অনলাইন মারফত কিনেছি তো এই হেডফোনটি কিনে আমি খুব লাভবান হয়েছি তার কারণ এমনি মার্কেটে বা বাজারে যেই সব দোকানে হেডফোন পাওয়া যায় তার থেকে তুলনামূলকভাবে যেটা আমি অর্ডার দিয়ে পেয়েছি সেটার দামটা অনেকটাই কম আর দোকানের হেডফোনের থেকে আমি যেটা অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছি বা পেয়েছি সেটা খুব সুন্দর দেখতে এবং তার শৌখিনতাও অনেকটা আর এই হেডফোনটি মানে লজিভিটিও অনেকটা বেশি এবং দীর্ঘস্থায়ী আর আমিও আমার কালারটা বা মানে রংটা খুব পছন্দসই পেয়েছি স্কাই ব্লু তো আমি এই হেডফোনটা ব্যবহার করে খুব আনন্দিত হয়েছি আর সবথেকে বড় খুশি হয়েছি যে আমি আমার পছন্দসই মানে যেটা আমি চেয়েছিলাম তার থেকেও বেশি কিছু আমি অর্ডার দিয়ে এই হেডফোনটি পেয়েছি তো অর্ডারের অনুযায়ী আমি আমার পছন্দের এই হেডফোনটি পেয়ে খুবই খুশি এবং খুবই আনন্দিত যে আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম বা তার থেকেও ভালো কিছু আমি জিনিস পেয়েছি